আমার বাড়িতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান রয়েছে সামনের কুড়ি তারিকে আমি অনুষ্ঠানের সমস্ত খাবারের আইটেম আপনাদের রেস্তোরাঁ থেকে অর্ডার করতে চাই যদি আপনাদের রেস্তোরাঁতে সে সমস্ত খাবারগুলি সঠিক সময়ে উপস্থিত থাকে আপনারা আমাকে দয়া করে জানাবেন এবং আমি যে খাবারের আইটেমগুলি করতে চাই আপনাদের রেস্তোরাঁ থেকে সেগুলি হচ্ছে প্রত্যেকের জন্য এক প্লেট করে বিরিয়ানি এবং একটি করে চিকেন ফ্রাই আপনারা দয়া করে এই ব্যবস্তাটি করে দেবেন আপনাদের রেস্তোরাঁ থেকে এবং আপনাদের কাছে কী কী খাবার আরও রয়েছে ভালো সেই আইটেমগুলি আমাকে একটু জানাবেন এবং তাছাড়া আপনাদের প্রত্যেকটি খাবারের দাম তার সাথে সাথেই আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যদি স খাবারগুলি সঠিক সময়ে ডেলিভারি দিতে পারবেন কিনা এবং আমি যে এতোগুলো খাবার আপনাদের রেস্তোরাঁ থেকে অর্ডার করবো আপনারা এর জন্য স্পেশাল কিছু ছাড় দিতে চান কিনা সেই ছাড়ের পরিমাণটা আমাকে অবশ্যই জানাবেন